হ্যালো হ্যাঁ আমি তৃষার মা বলছি ম্যাম আপনি চিনতে পেরেছেন কেমন আছেন আপনি এই চলে যাচ্ছে তা তৃষা কেমন নাচ শিখছে আপনার কাছে বলুন একটু হ্যাঁ হ্যাঁ আর ও বাড়িতে তো একদমই প্র্যাকটিস করে না তার জন্য আমি আপনাকে ফোন করলাম যে কেমন শিকছে বা কিছু আর এখন কি আপনি কি নতুন কোন স্টেপ সেখাচ্ছেন এরকম হুম হুম ঘরে তো একদমই করে না ওর জন্যই বারবার খোজখবর নিতে হয় যে কেমন কি করছে বা কিছু হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর সবার সাথে কেমন মিলেমিশে করছে মানে কারোর সাথে সেরমভাবে মেশে তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে আজকে রাখি হ্যাঁ হ্যাঁ